বলছিলাম যে বা বাড়িতে একটা বিয়ে ছিলো তা ওই রজনীগন্ধা ফুল তারপর এই গোলাপ ফুল এইগুলো তো লাগবেই তা কোনটা কীরকম দাম আছে কতো করে হবে এর থেকে কি একটু কমে হবে না এর থেকে একটু কম নিলে ভালো হতো তাহলে কী হবে আমার তো ওই ফুলগুলো দরকার ছিলো এর থেকে একটু কম দাম হলে তাহলে ঠিক আছে দোকানে এসে কথা হবে